এখন অনেক মাছ ধরার সমস্যাগুলি হলো মাছ ধরতে গিয়ে দেখা যায় অনেক মাছই মারা গেছে পরিবেশ দূষণের কারণে পরিবেশ দূষণ বা জল দূষণের কারণে এখানে জল দূষণ হওয়ার প্রধান কারণগুলি হলো জমিতে কীটনাশক দেওয়া এবং কলকারখানার বিষাক্ত জল এগুলি নদীতে বা পুকুরে এসে পড়ছে ফলে পুকুরের জল দূষিত হচ্ছে ফলে মাছ মারা যাচ্ছে তাই তাই আমাদের জল দূষণ কমাতে হবে জল দূষণ কমানোর জন্য আমাদের কলকারখানার জলগুলো নদীতে না ফেলে অন্য জায়গায় কোথাও ফেলতে হবে তাহলে মাছ মারা পড়বে না যদি এ না হয় তাহলে মাছ মারা যেতেই থাকবে ফলে মাছের মাছের সংখ্যা হ্রাস পাবে তাই আমাদের জল দূষণ কমাতে হবে জল দূষণ কমানোর জন্য জমিতে কীটনাশকের বদলে রাসায়নিক কিছু ব্যবহার করা দরকার ফলে জমিতে জমিতে জলের দূষণ কম হবে ফলে মাছ মাছও কম মারা যাবে